আমি আঁকা শুরু করেছি তখন আমি ক্লাস ফোরে পড়ি তখন টুকটাক আঁকা দেখতাম দাদারা দিদিরা আঁকতো তাই দেখতাম বাবাও আঁকত কিছু তখন দেখতাম দেখে দেখে টুক টাক তখন তো ঠিকঠাক আঁকতে পারতাম না তারপরে সেখান দিয়ে একটা টিচারের কাছে ভর্তি হলাম আঁকার টিচারের কাছে

এবার সেখানে যাওয়ার পিছনে ছিলো আমার একটা বন্ধু আ আর ছিল আমার বাবা বাবাই বলেছিল আঁকার প্রতি যখন এতটা ইন্টারেস্ট আছে তবে আঁকা শেখ শিখে কিছুটা আঁকতে শিখলাম তারপরে বছর দেড় দুই আঁকার পরে তারপরে কন্টিনিউ করি নি সেখান দিয়ে আমি চলে এসেছিলাম অন্য জায়গায় যার ফলে আর ওখানে আর আঁকা হয় নি আমার আগ্রহী করে তুলেছিলো আমার বাবা আর আমার একটা বন্ধু একদিক দিয়ে সে আমার বন্ধু আবার একদিক দিয়ে সে আমার ভাইপো ভাইপোও হয় বন্ধু ও হয় এই হচ্ছে ব্যাপার আর মাও কিছু কিছু আঁকতো এঁকে এঁকে আমাকে দেখাতো আবার আমাকে শিখিয়ে দিতো যে এইটা এইভাবে আঁকতে হয় এই আঙুলটা এইভাবে ঘোরালে এটা আঁকা সহজ হয় বা সুন্দর হয় আর এটা এইভাবেই করে এরকমভাবে শেখাতো বাবা ছোটোবেলায় অনেক কিছু এঁকে দিয়ে যে দিয়ে দেখাতো আমার আমার খাতায় অনেক কিছু এঁকেও দিয়েছিল বলেছিল এইগুলো দেখে দেখে প্র্যাকটিস কর প্রথমে রাউন্ড করা শিখিয়েছিল আমাকে যে এটা গোল গোল করতে থাক গোল করতে যেভাবে অ আ শেখায় সেরকমই গোল করতে থাক গোল করতে গোল করতে থাকলাম আঁকতে থাকলাম তারপরে সেখান দিয়ে প্রথমে শিখলাম জগ আঁকা দুটো গোল দিয়ে আর নিচে একটা অর্ধ গোল দিয়ে দিয়ে জগ দুই সাইডে ডাগ দিয়ে মুখে একটা মানে কী বলে গ্রেটার দান দিয়ে জগ আঁকা শিখলাম তারপর আঁকলাম পেঁপে ওপরে একটা ছোটো গোল যে একটা বড়ো গোল সেখান দিয়ে মাজাটা একটু সরু করে দিয়ে টেনে মাথা মোটাাটা দিলেই হয়ে গেলো পেঁপে আমার প্রিয় শিল্পী বলতে কোনো হাইফাই শিল্পী তো আমি অতটা তাদের জানাশোনা নেই জানাশোনা নেই ছবি ভালো লাগে আঁকতে ঠিক আছে কিন্তু আমার প্রিয় শিল্পী আমার বাবা যার জন্যে আমি আঁকা শিখেছি আর আঁকাটা কী জিনিস যার জন্য আমি বুঝেছি সেই হলো আমার কিয়াশিল্পী আমার বাবা